যোগ ব্যায়াম করার ক্ষেত্রে আসন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের শরীরে আসন যদি সঠিক মতো না হয় যোগ ব্যায়াম করার ক্ষেত্রে ব্যাঘাত ঘটলে আমাদের শরীরে উল্টো প্রভাব পড়তে পারে সেজন্য আসন অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের যোগ ব্যায়াম করার সময় যোগ ব্যায়াম করার সময় অনেকগুলি আসন থাকে যেমন আমরা যোগ ব্যায়াম করার সময় সাধারণত বেশিরভাগই খুব সহজ একটি আসন গ্রহণ করে থাকি পদ্মাসন এই পদ্মাসন খুবই সোজা একটি আসন যা প্রায় সকলেই করতে পারেন খুবই সহজে এবং আরেকটি অত্যন্ত সহজ এবং খুবই সুন্দর আসন হচ্ছে লোকনাথ আসন এই আসনটিও সকলেই খুব সহজেই গ্রহণ করতে পারে এই আসনটি অত্যন্ত সোজা এবং খুবই উপকারী আসন এই আসন আমাদের শরীরে অনেক উপকারের কাজে লেগে থাকে তাছাড়া যোগ ব্যায়াম করার সময় আমরা যেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকি সেগুলি হচ্ছে আণায়াম আসন এবং প্রাণায়াম আসন এই আসন দুটির দ্বারা আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম হতে থাকে যার ফলে আমাদের শ্বাস প্রশ্বাসের আয়ু দীর্ঘায়ু হয় এবং আমাদের হার্টের সমস্যা থেকে আমাদের দেহকে রক্ষা করতে থাকে এই ব্যায়াম আসন দুটি করার ফলে আমাদের দীর্ঘক্ষণ নিশ্বাস না নেওয়ার অভ্যাস করতে হয় যার ফলে আমাদের হার্ট খুব অল্প সময়ে অল্প বার শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণে আমাদের অভ্যাস হয়ে যায় কম নিশ্বাস নেওয়ার এবং যে জীব যতো কম নিশ্বাস নেবে পৃথিবীর মধ্যে তার আয়ু ততই বৃদ্ধি পায় এইভাবেই আমাদের আয়ু বৃদ্ধি করার জন্য আমরা এই আসন দুটি গ্রহণ করে থাকি যা আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে